বাঙালি মানেই তার মনে প্রাণে জড়িয়ে রয়েছে অঙ্কন নৃত্য সঙ্গীত তার পাশাপাশি বাঙালিরা পছন্দ করে থাকে আঁকাকে তেমনই আমিও আঁকাকে খুব বেশি পছন্দ করে থাকি অঙ্কন হল একটি চাক্ষুষ শিল্প যা কাগজ এবং অন্য দ্বিমাত্রিক পৃষ্ঠা চিহ্নিত করার জন্য একটি যন্ত্র ব্যবহার হয় অঙ্কন তৈরির জন্য ব্যবহৃত যন্ত্রগুলি হল পেন্সিল ক্রেয়ন কালি সহ কলম পেন্টিংয়ের সাথে ব্রাশ বা এইগুলির সংমিশ্রনেই আরও আধুনিক সময়ে আরও অনেক সফ্টওয়্যার ব্যবস্থা করে এবং ট্যাবলেট প্রভৃতির মাধ্যমে আঁকা সম্ভব হয়ে থাকে তবে আমি সাধারণত ট্যাবলেট ব্যবহার করে থাকি না আমি আমার আঁকার জন্য যে যন্ত্রগুলি বা যে সরঞ্জামগুলি ব্যবহার করে থাকি সেটা হল প্রথমত একটা ডয়িংয়ের খাতা দ্বিতীয়ত হল পেন্সিল তৃতীয়ত হল সেই পেন্সিল রাবার এবং সেটিকে করার রং করার জন্য রং পেন্সিল এইগুলি দিয়েই আমি আমার প্রিয় ছবিটিকে আঁকতে পছন্দও করি যদি জিজ্ঞাসা করা হয়েছে আমার ব্র্যান্ডগুলি পছন্দের কী তেমন পছন্দের আমার ব্র্যান্ড তেমন কিছু নেই মোটামুটি সব কিছুই ব্র্যান্ড আমার খুবই ভালো লাগে তবে এটা বলতে পারব যে এইগুলি কোথা থেকে কিনতে পাওয়া যায় এই সম্পর্কে আমার কিছু জ্ঞান আছে সেইগুলি প্রধানত স্টেশনারি দোকান থেকে পাওয়া যায় এমনকি বই দোকানেও এইগুলি পাওয়া যেতে পারে পাওয়া যায় এমনকি আমি যদি বলতে পারি যে স্টেশনারি ব্যয়বহুল তাহলেও বলব বর্তমান সময়ে দাঁড়িয়ে সমস্ত কিছুই আজকে ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে তার প্রধান কারণ হল যে বাজারভিত্তিক যে পরিবর্তন দেখা দিয়েছে সমাজে তার অন্যতম কারণ হল যে ব্যয়মূলক তেমনভাবেই যদি বলি যে সমস্ত কিছুই যেমন ব্যয়মূলক তেমনই অংকের অঙ্কনের খাতা পেন্সিল রাবার সমস্ত কিছুই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে একটি অঙ্কন যন্ত্র একটি দৃশ্যমান চিত্র রেখে একটি পৃষ্ঠার উপর অল্প পরিমাণ উপাদান প্রকাশ করে অঙ্কনের মাধ্যমেই ফুটে উঠে একজন মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য তার দুঃখের ভাবনা তার চিন্তার মত প্রকাশের সমস্ত কিছু একটি চিত্রের মাধ্যমেই ছবিও তোলেন একজন যিনি অঙ্কন আঁকেন বা যিনি অঙ্কনটিকে একজন করছেন এমনকি এমনও অনেক শিল্পী আছেন যারা মুখ দেখে তাদের ছবি আঁকতে পারেন সাধারণত যদি বলি যে এছাড়াও কাগজ অন্যান্য উপকরণ যেমন কার্ডবোর্ড ভেনাম কাঠ প্লাস্টিক চামড়া ক্যানভাস বোর্ড প্রভৃতি ব্যবহার করা থাকে করা হয়ে থাকে অঙ্কনের জন্য এবং শিল্পী ফর্ম ছাড়াও অঙ্কনটি প্রায়শই বাণিজ্যিক চিত্র স্থাপত্য প্রকৌশল এবং প্রযুক্তিগত অঙ্কনে ব্যবহৃত হয় একটি দ্রুত ফ্রিহ্যান্ড অঙ্কন সাধারণত একটি সপ্তাহ কাজ হিসাবে বিবৃত হয় এমনকি কখনও কখনও স্কেচও অঙ্কন করা হয়ে থাকে এমনকি একজন শিল্পী যখন একটা স্কেচ অঙ্কন করে মানুষটিকে সামনে বসিয়ে রাখে এবং সেখান থেকে সে তার ছবিটিকে দেখে সঙ্গে সঙ্গে এঁকে দিতে পারে যেটা হল তার একটি কলা বা কৌশল তবে আমি তেমন আঁকতে পারি না তবে বিভিন্ন ফোন বিভিন্ন কাগজ সংবাদপত্রে যে ছবিগুলো দেওয়া থাকে সেইগুলি দেখে দেখেই আমি অঙ্কন করার চেষ্টাও করে থাকি এবং বর্তমান সময়ে কলকাও আঁকি তবে এটি ব্যয় সব ব্যয়বহুল হলেও আমার কাছে সেটিকে ব্যয়বহুল মনে হয় না তার কারণ হল আমি এটাকে পছন্দ করি খুব ভালোবাসি তাই তেমন একটা ব্যয়বহুল বলে আমি মনে করি না